হ্যাঁ স্যার বলুন হ্যাঁ বলছি আপনাদের হচ্ছে দোকানের মালগুলো তো আজ সন্ধ্যায় পৌঁছানোর কথা ছিল কিন্তু আমি আজ সন্ধ্যার মধ্যে মনে হচ্ছে পৌঁছাতে পারব না কারণ আমার একটু জরুরী কাজ এসে পড়েছে আর কি হ্যাঁ আপনি তো আমাকে ফোন করে ডাকলেন যে আপনি তো হচ্ছে বিল্টু বিল্টু দোকানী নাকি হ্যাঁ তো হ্যাঁ আপনার হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ বলছি আপনার কর্মচারী আমাকে কল করে ডাকল এবং বলল যে কাকু কাকু মালটা এখান থেকে ঝাড়গ্রাম থেকে ইয়া পশ্চিম মেদিনীপুর পর্যন্ত একটু মালটা পৌঁছে দিন গোডাউন পর্যন্ত তো আমি সেই সে জন্যই সে কথাই ছিল আমি মালটা তুলে নিয়েছি একটা বিপদে পড়ার পড়ে যাওয়ার জন্য আজকে সন্ধ্যাবেলা মনে হচ্ছে আপনার মালটা ডেলিভারি করতে পারব না বুঝলেন তো বলছি আপনার কি খুব অসুবিধা হয়ে যাবে ওহ আমার হচ্ছে পাটা একটু মানে চোট আঘাত লেগে যাওয়ার জন্য পাটা ফুলে গেছে আর কি আমি সেজন্য গাড়িটা চালাতে পারছি না না আমি আচ্ছা আপনি যদি এত করে রিকোয়েস্ট করছেন আমি চেষ্টা করবো কিন্তু আর আমি যদি না পারি বাই চান্স তখন আমি যদি একটু অন্য কোনও গাড়িকে বলে দিই আপনার কি অসুবিধা আছে অন্য কোনও গাড়িকে ডেলিভারি দিতে বলে দিই তাহলে হচ্ছে আমি চেষ্টা করছি অন্য কোনও ড্রাইভার যদি পেয়ে যাই ডেলিভারি দিয়ে দিতে বলব কিন্তু যদি আমার পাটা ঠিক হয়ে যায় এখন তো আঘাত আছে আমি হসপিটালে আছি পাটা ব্যান্ডেজ করা আছে তো আমি চেষ্টা করছি দেখি যদি আমি সুস্থ সুস্থ বোধ করি তাহলে আজ সন্ধ্যার মধ্যে ডেলিভারিটা দিয়ে দেব আচ্ছা আর আপনার একটা কথা হ্যাঁ বলছি গাড়িতে হচ্ছে আপনার হচ্ছে আঠাশটা ফ্রিজ ছিল আর পাঁচটা আলমারি ছিল তাই তো হ্যাঁ আর আপনি যে রকম বলে ইয়া জিনিসগুলো চেয়েছেন আমি ঠিক পৌঁছে দেব স্যার কোনো চিন্তা করার সেরকম কিছু দরকার নেই আর হচ্ছে আর বলছি আমি আমি যদি যেতে পারি তো ভালো ঠিক আছে আর যদি না যেতে পারি আপনার যদি ভয় লাগে যে আপনার জিনিসপত্রগুলো নষ্ট বা চুরি করে হয়ে যেতে পারে তাহলে আমি যাকে পাঠাবো তার নাম্বারটা আপনাকে মোবাইলে মেসেজ করে দিই নাকি হ্যাঁ তার নামটা হচ্ছে রাজু রাজু মাহাতো সে তার হচ্ছে মোবাইল নাম্বারটা আমি আপনাকে মেসেজ করে দিচ্ছি আর সে আমাকে সে মালটা নেওয়ার পর গাড়িতে নেওয়ার পরও ফোন করবে ফোন করে জানাবে এবং মালটা আপনার গোডাউনে পৌঁছে দেওয়ার পরও আপনাকে জানানো হবে হ্যাঁ আর আমি ওনাকে একটু সন্ধ্যার সন্ধ্যার দিকে চেষ্টা করে নিজে পারলে দেখছি নাহলে গাড়ি বলে দেব ঠিক আছে স্যার চিন্তা করার ঠিক আছে স্যার চিন্তা আপনি জিনিসপত্র নিয়ে চিন্তা করার কিছু দরকার নেই পরে কথা বলছি ঠিক আছে